আমাদের এলাকায় যেহেতু অনেক কৃষক ও পশুপালক আছে সেহেতু পশু চিকিৎসার জন্য অনেক ডাক্তার আছে এখানে যে সমস্ত পশুরা অসুস্থ হয়ে যায় ডাক্তারবাবুরা সেসব ওষুধগুলো দেন কিন্তু কিন্তু আমার সবথেকে ভালো লাগে এখানে একজন পশু চিকিৎসক আছেন যে যিনি খুব সাধারণ জিনিস তিনি প্রকৃতি দ যেসব ওষুধ তৈরি হয় সেইগুলোর সাজেশান দেন হ্যাঁ হ ঘরে করতে পারি সেসব সাজেশান দেন এরকম ধরুন আমি মুরগি পালন করি

কোনো অসুস্থ হলে ডাক্টার বাবু আমাকে বলে দেন যে তেঁতুল জল খাওয়াতে একট একটু ঠান্ডা লাগলে বলে দেয় মানুষের প্যারাসিটামল খাওয়াতে এবং যাতে সুস্থ থাকে তার জন্য বলে হলুদ চুন মিশিয়ে খাওয়াতে এই এবং আমাকে বলে ভালো রাখার জন্য সজনে পাতা খাওয়াতে এবং শাক সবজি খাওয়াতে আমাদের আমাদের বাড়িতে যে সবজিগুলো হয় তার তার খোঁসাগুলো যেগুলো আমরা ফেলে দিই সেগুলো কুচিয়ে কুচিয়ে আমাদের পশুদেরকে খা খাওয়াতে বলে তাতে পশুদের যেমন প্রোটিনের ঘাটতিটা পূরণ হয় এবং সুস্থ থাকে এবং আমি আমার পশুদের জন্য যে জায়গাটা যে হ্যাঁ যে জায়গাটা আমি পশুদের জন্য ব্যবহার করি হ্যাঁ ব্যবহার রাখি সেই জায়গাটা আমি পরিষ্কার পরি পরিচ্ছন্ন রাখি এবং পশুদেরকে প্রোটিনজাত যুক্ত খাওয়ার দেওয়ার ব্যবস্থা করি তাই জন্য তাই জন্য আমার পশু খুব একটা অসুস্থ হয় না যদি আমি মাসি হিসেবে খরচের হিসাব করি হম তাহলে আমি সঠিক হিসাব দিতে পারবো না আমি যদি বছরের হিসাব দিই তাহলে চার পাঁচ হাজার টাকা খরচ